এই পশ্চিম বর্ধমান জেলার প্রধান প্রধান শিল্প হলো কয়লা কারখানা ইস্পাত কারখানা এছাড়াও ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পের কারখানা আছে এই কারখানাগুলো থেকে আমাদের অর্থনৈতিক উপার্জন হয় এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার কৃষিব্যবস্থার প্রচুর উন্নতি হয়ে আছে এখান থেকেও আমরা অনেক অর্থনৈতিক উপার্জন করে থাকি এই জেলার চিত্তরঞ্জন রেল কারখানা ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ডিপিএল ডিভিসি এবং ইসকো ইস্পাত কারখানা থেকেও আমাদের অর্থনৈতিক উপার্জন হয়ে থাকে